আমার এলাকার নাম চন্দ্রকোনা চন্দ্রকোনায় অযোধ্যার রাজা চন্দ্রকেতু নামে এক রাজা রাজত্ব করতেন শোনা যায় তার নাম অনুসারেই চন্দ্রকোনা নামকরণ করা হয়েছিল চন্দ্রকোনা একটি প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্তর্গত যেখানে বিভিন্ন ধরনের প্রাচীন রাজবাড়ী থেকে শুরু করে মন্দির সমস্ত কিছু দেখা যায় শোনা যায় সেই রাজা চন্দ্রকেতুই এইসব নির্মাণ করেছিলেন এখানে অনেক প্রাচীন পুরনো মন্দির আছে যেখানে গেলেই বোঝা যাবে চন্দ্রকোনার ঐতিহ্য কতটা বর্তমানে উন্নতির অভাবের কারণে সে মন্দির দিন দিন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সেই রাজা যে নির্মাণ কর্তা এইটি সুন্দরভাবে নির্মাণ করেছিলেন তা এখন আর সঠিকভাবে বোঝা যাচ্ছে না